আমি গ্রামের ছেলে সাঁতার কম্পিটিশানে যাওয়ার মতো সাঁতার আমি শিখি নি তবে হ্যাঁ যাতে পুকুরে না ডুবে যাই গ্রামের বাবা মা যেরকম শেখায় সাঁতার আমিও শিখেছি কিন্তু কম্পিটিশানে যাওয়ার মতো সাঁতার আমি শিখি নি

গ্রামে গঞ্জে সাঁতার কাটতে বেশ ভালোই লাগে কিন্তু আমরা তো আর কম্পিটিশানে যাওয়ার মতো শিখিনি সো সেই জন্য ওরকম কোনো ট্রেনিং আমাদের নেওয়া হয় নি সাঁতার কম্পিটিশানে যেসব ট্রেনাররা ট্রেনিং দেয় ট্রেনিং দেওয়া হয় নি আমরা তো সাঁতার কাটতে শিখতে বা সেরকম যেতে পারবো না সাঁতার কাটতে পারি কিন্তু কম্পিটিশানে যাওয়ার মতো সাঁতার শিখিনি গ্রামের মানুষ গরীব বলে মানুষ বাবা মা যেটা পেরেছে সেটা শিখিয়েছে আর কাজ কাম গ্রামের মানুষ যেমন কাজ করে খায় চাষ করি ধান চাষ জল কর মাটি কাটা

খেলাধুলা করি যেগুলো কাজ গ্রামের মানুষ করে আমিও সেগুলো করি সাঁতার কাটি সুইমিং পুলে নয় আমাদের গ্রামের পুকুরে

এগুলো হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ শহরের পরিবেশের মতো তো আমরা চলতে পারি না গ্রামে যেটুকু হই সেভাবেই চলি কাজে কামে থাকতে হয় গ্রামে কত কাজ মাছ চাষ ধান চাষ আরও কত রকম কাজ আছে যেগুলো আমাদের দেকে দেকাশুনো করতে হয় এই সব ইত্যাদি আর কি